হ্যাঁ হ্যাঁ বলুন হুম হুঁ হুম হু হ্যাঁ বলুন কী লাগবে বলুন

কতটা লাগবে কোনটা কত লাগবে বলুন সিম বাঁধাকপি আছে সিম আছে তো তো আবার আর

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ফুল আছে ছোটো গাঁদা ফুল আছে জবা ফুল আছে তো ওটা